হ্যাঁ বলুন হ্যাঁ আমি কর্মচারী বলছি

দেখুন এখানে তো সমস্ত ধরণের পোশাক পাওয়া যায় জেন্টস লেডিস ছোটো ছোটো বাচ্চাদের সমস্ত ধরণের আপনার কেরকমটা লাগবে বলুন আচ্ছা দেখুন এবারে ডিসকাউন্ট বলতে আমাদের দোকানে আপনার কেনাকাটার উপর ডিসকাউন্ট নির্ভর করছে মানে আপনি যেমন নেবেন সেরকম ডিসকাউন্ট পাবেন বুঝতে পারলেন এবারে আপনি ধরুন একটা ড্রেস কিনলেন বা একটা শাড়ি কিনলেন তো সেটা যদি আপনি ডিসকাউন্ট মানে আশা করেন সেটা তো আর হয় না না বুঝলেন তো বলুন কি কি নেবেন আচ্ছা বাড়ির সবারের জন্য নেবেন তো আচ্ছা ঠিক আছে প্রথমত আপনি বলুন আপনি মানে আপনার পোশাকও কিনবেন তো না কি আচ্ছা ঠিক আছে বলুন আপনারটা দিয়ে শুরু করি আপনি কি নেবেন বলুন গাউন আচ্ছা হ্যাঁ আর আচ্ছা ও

ঠিক আছে সব এখানে সমস্ত ধরণের পোশাকই পাওয়া যায় এবারে কি বলুন তো যেহেতু আপনি এসছেন তো আপনার ড্রেসটা আর বা আপনার মা আর বোন বোনও আছেন তো বোনেরটা আর মায়েরটা আপনি চয়েজ করতে পারবেন এবারে মানে যেহেতু জেন্টসের ব্যাপার মানে আপনার ভায়েরটা ওরটা মানে কেরকম ধরণের দেবো বলুন সেরকমই বের করবো দেখুন এবারে ডিসকাউন্ট আপনি হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি আপনার সমস্যাটা আপনি ডিসকাউন্টের ওপরে নির্ভর করে কেনাকাটা করবেন তাই তো তাহলে আপনাকে পরিষ্কার বলছি শুনুন যদি আপনি আমাদের এই লোকনাথ বস্ত্রালয় থেকে মিনিমাম দশ হাজার টাকার কেনাকাটা করেন তো ওখানে আপনি প্রায় ধরে নিন দেড় দেড় হাজার টাকার মতোন ছাড় পাবেন অবশ্যই এই টাউনের হাই কোয়ালিটি পোশাক আমাদের দোকান থেকেই পাওয়া যায় বুঝতে পারলেন নিঃসন্দেহে সেসব পোশাক আপনি না ব্যবহার করলে বুঝতে পারবেন না যে কতোটা উন্নতমানের সেসব পোশাক ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপারও নয় এখন তো পুজোর সময় না আমাদের দোকান এখন মানে মোটামুটি সকাল আটটা থেকে মিনিমাম রাত দশটা অবধি খোলাই থাকে আর দুপুরেও খোলা থাকে আপনার যখন সময় হবে আপনি তখনই আসবেন ঠিক আছে আসবেন